ভারতীয় চলচ্চিত্র এবং সঙ্গীত বিভিন্ন ধরনের হয়ে থাকে কিছু কিছুগুলো থেকে অনেক শিক্ষামূলক জিনিস আমরা জানতে পারি আবার কিছুগুলো থেকে আমরা অতো ভালোভাবে কিছুই বুঝতে পারিনা সেগুলো তখন আমার কাছে অর্থহীন বলে মনে হয় আমি শিক্ষামূলক বা ভ্রমণমূলক সিনেমা দেখতে বেশি পছন্দ করি আমার প্রিয় অভিনেতা হল দেব এবং আমি পাঠান সিনেমার গানগুলো খুবই বেশি উপভোগ করেছিলাম আমার প্রিয় গায়ক হল অরিজিৎ সিং অরিজিৎ সিংকে আমার বিভিন্ন কারণে ভালো লাগে ও মানুষ হিসেবেও খুবই ভালো তিনি একদম সহজ সরল মানুষের মতো সাধারণ মানুষের সঙ্গেই তিনি মিশে যান তার কোনো আত্ম অহংকার বা কিছু নেই তিনি যে এতো বড়ো জিনিস এখনও পর্যন্ত লাভ করেছেন তার মধ্যে সেই অহংকারের ছোঁয়াটুকুও থাকে না তাই তিনি আমার প্রিয় গায়ক এবং তার গলার মধ্যে এমন একটা জিনিস রয়েছে তিনি যদি কিছু দুঃখের গান করেন বা আনন্দের গান করেন তার গলাতে সবকি সবকিছুই মানায় কোনোকিছুই বেমানান নয় এবং তিনি এতো সুন্দর করে গান করেন এবং এতো অর্থ থাকে তার মধ্যে আমার সেগুলি দেখে শুনে খুবই ভালো লাগে এবং আমি আমার মন প্রচণ্ড তৃপ্ত হয়ে যায় তাই ইনি আমার প্রিয় গায়ক